হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ দেখুন কথাটা আমাকে একা বললে কি হবে মানে আরও মানুষজনকে তো একটু বলতে হবে সবাই মিলে কাজে না সাহায্য করলে একটা ধর্মীয় অনুষ্ঠান বলে কথা সবাইকে না নিয়ে সবার মতামত না নিয়ে বা কী করে হতে পারে এবার দিদি আপনি যদি বলেন তাহলে আমি এক পায়ে রাজি মানে আমাকে কী করতে হবে সেটা বলুন আমাকে হ্যাঁ সে তো আচ্ছা বলছি দিদি এবারে ভোগ কী দেওয়া যায় আগের বারে তো খিচুড়ি দিয়েছিলাম এবারে কি লুচি এবারে কি লুচি তরকারি দেওয়া যাবে কি আর পুরোহিত যিনি আগের বার ছিলেন ওঁকে ডাকা হবে না অন্য পুরোহিত নেবো আচ্ছা আচ্ছা হ্যাঁ সে হ্যাঁ সে তো বুঝতে পারছি